আমার কাজের জায়গাতে আমি যখনই কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হই যদি সেই মুহূর্তে আমার আশেপাশে আমার ঊর্ধ্বতন স্তরের ব্যক্তিরা উপস্থিত থাকেন তাহলে আমি অবশ্যই তাদের সাহায্য নিই নতুবা যদি আমি সেই মুহূর্তে সেখানের সবচেয়ে বড় বা সবচেয়ে অভিজ্ঞ ব্যক্তি হই তাহলে আমি সেখানে চেষ্টা করি মানুষজনদের শান্ত করার যে পরিস্থিতি যেরকম আসে সেভাবে সামলানোটাই ঠিক বলে আমি মনে করি সেই পরিস্থিতিতে না পড়লে কখনওই সেই পরিস্থিতির কী করা উচিত বা কী না করা উচিত সেটা বলা সম্ভব নয় আমি চেষ্টা করি আমি যতটা শান্তভাবে যতটা সুস্থিরভাবে সমস্ত কাজটা এগিয়ে নিয়ে যেতে পারি এবং পরিস্থিতি সামাল দিতে পারি